আমি টিভিতে অনেক সময় বিতর্কই দেখেছি আমি সাধারণত টিভিতে এবিপি আনন্দ চ্যানেলটি বেশি লক্ষ্য করে থাকি এবং এটিই বেশি দেখে থাকি আমি এদেরকে মনে করি এই বিতর্কটি শো টি অবশ্যই দরকার আছে কারণ এটির মাধ্যমে আমরা সঠিক ভুল অনেক কিছুই আমরা আমাদের সামনে দেখতে পাই যা আমাদের সামনে তুলে ধরে আমি তাদের সম্পর্কে মনে করি যে তারাও এক ধরনের মানুষ তাদেরও ভুল হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কিছু কাজকর্ম ওদের চোখের সামনে উপস্থাপন হয় এই শোয়ের মাধ্যমে আমি সংবাদ পাঠকের নাম অবশ্যই করতে পারি এবিপি আনন্দের সুমন আমার অত্যন্ত প্রিয় সংবাদক পাঠক